আমার অঞ্চলে বিভিন্ন বড় বড় স্পোর্টস সেন্টার রয়েছে যে সেন্টারগুলি মোটামুটি খুব ভালো খারাপ নয় সেই সেন্টারগুলিতে সেন্টারগুলির মধ্যে অনেক ছেলে মেয়ে শিক্ষাগ্রহণ করতে আসে এখানে অনেক ভালো ভালো ভালো ভালো খেলাধুলো খেলাধুলো শেখানো হয় এখানে যে সমস্ত পিছিয়ে পড়া ছেলে মেয়েরা রয়েছে এছাড়াও বিভিন্ন এসসি এসটি ওবিসি ছেলে মেয়েদেরকে কম খরচে শিক্ষা দান করা হয় তাদের তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধাও দেওয়া হয় তাদেরকে এই শিক্ষাকেন্দ্র থেকে বিভিন্ন ধরনের এর পোশাক আশাক বিভিন্ন খেলার সামগ্রী দান সামগ্রী দিয়ে থাকে দিয়ে থাকে সরকার এ কিন্তু এখানে যে সমস্ত স্পোর্টস প্রশিক্ষকগুলি রয়েছে যে প্রশিক্ষকরা রয়েছেন তারা তারা খুব একটা ভালো নয় এখানে এই সমস্ত সেন্টারগুলিতে আরো ভালো ভালো প্রশিক্ষক প্রশিক্ষকের দরকার যদি আরো ভালো ভালো প্রশিক্ষক এই সমস্ত সেন্টারগুলিকে দান দেওয়া হয় তাহলে এই সমস্ত সেন্টারগুলি ভবিষ্যতে আরো আরো নাম নাম করতে পারবে এবং এখানে আরো ছেলে মেয়ে এখানে শিক্ষাগ্রহণ করতে আসবে ও তারা ভবিষ্যতে বড় বড় বড় বড় জায়গায় যাওয়ার স্বপ্ন দেখতে পারবে তাদেরকে স্বপ্ন দেখানো হবে এখান থেকে